হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ বলছি কে আপনি হ্যাঁ বলুন আচ্ছা আচ্ছা দেখুন মোটরে হ্যাঁ মোটরের ক খরচ তো আলাদা এখন এক হর্স পাওয়ারের কতো নেবেন দুই হর্স পাওয়ারের নেবেন আর কো সেজন মানে যেখানে কানেকশানটা করবেন সেটা আপনার ওই কলটা থেকে কতোটা দূরে মোটরটা থেকে কতোটা দূরে হবে ও তাহলে তাহলে ধরুন ওই আপনার এক কোয়ার্ডের মতোন তার লাগবে কিছু এম সিল লাগবে ফিউজ লাগবে এগুলো আপনি সমস্ত কিছু

দারুণ ভালো হবে সব কিছু ভালো হবে এবার আপনি যদি আমার কাছ থেকে সমস্ত করিয়ে নেন তাহলে আমি একটা চার্জ বলবো আর আপনি যদি নিজে করান সমস্ত কিছু কিনে তাহলে আমি শুধু মজুরি চার্জটা নেব কোনটা এবার আপনি ঠিক করুন কোনো অসুবিধা নেই তাহলে আপনি একটা কাজ করুন আপনি একটা কাজ করতে পারেন আমার সঙ্গে বাজারে নিজে চাক্ষুষ যাবেন আমি ভালো দোকান চিনি সে বিশ্বস্ত দোকান অল্প পয়সা নেবে এবং ঠকাবে না ভালো জিনিস আমার সঙ্গে পরিচয় আছে আপনি আমার সামনেই কিনবেন দাম দেবেন অসুবিধার কী আছে হ্যাঁ কোনো কোনো অসুবিধা নেই কারণ সেই দোকান আমার চেনা দোকান বিশ্বস্ত দোকান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ